হ্যাঁ আমি কলের জল পাই এটা না পাওয়ার কিছু নয় আমরা মিউনিসিপ্যালিটি থেকে কলের জল পাই সেটা আমাদের বাড়ির পাশেই আর এই জল পরিষ্কার এবং স্বচ্ছ আর এই জল আমার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে কারণ বাড়িতে সাবমারসিবল অনেকেরই থাকে না সাধারণত বাড়িতে কিন্তু পৌরসভা থেকে এই কলের আবেদন জানিয়ে এই কল যখন পাওয়া গেছে এই কলের জল সত্যিই খুব পরিষ্কার এই জল থেকে আমি আমার বাগানে ডাইরেক্ট জল দিতে পারি এবং বাড়িতেও ডাইরেক্ট জল তুলতে পারি এবং তাছাড়া আমাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে তারাও এই কল থেকে জল নিয়ে যায় জল পান করার জন্য অর্থাৎ এটা আমার জীবনকে সত্যি আলাদাভাবে প্রভাবিত করতে পারে